হুম হ্যাঁ বলুন না কি আপনার কি কলটা খারাপ হয়ে গেছে আচ্ছা আমার যেতে কিন্তু এক ঘন্টা টাইম লাগবে এক ঘন্টা আমি তো একটা লোকের ঘরেতে আসছি না তার ইয়ের কলটা ঠিক করছি আচ্ছা ঠিক আছে কী বলছেন আমার রেট আমি তিনশো টাকা নেব তিনশো টাকা নেব ভাই আচ্ছা আমি তো একটু একটু তো দেরি হবে কারণ আমি তো একজন অন্য বাড়িতে একটু এটা এই কল বাগাচ্ছি আর কি একটু বুঝতে পারছেন তো তারটা একটু বাগাতে একটু সময় লাগবে তারপরে আপনার বাড়িতে যাব

কী করে আপনার ওইটা ফাটল আবার কালকে লাগিয়ে দিয়ে গেছিল আবার কী করে ফাটল আপনারা যদি কম টাকার জন্য ওই যা তা মিস্ত্রি নিয়ে এসে দেখেন একশো টাকার মিস্ত্রি নিয়ে এসে যদি বাগান তাহলে তো এমনি তো খারাপ হবে না তাই না তা আমি দেখছি সেটা ঠিক আছে আমি একটু টাইম করে যাব আপনার একটু অ্যাড্রেসটা বলবেন বা হোয়াটসঅ্যাপ করে দিন অ্যাড্রেসটা হোয়াটসঅ্যাপ কর দেবেন নাহলে হ্যাঁ এই নাম্বারেই আমার নাম আমার নাম সৌমেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে রাখছি আমি অন্য কারোর মিস্ত্রি বাগাচ্ছি এখন ঠিক আছে